আমার নিজের বাগান রক্ষণাবেক্ষণ করার সময় আমি অনেক রকমই সমস্যার সম্মুখীন হয়েছি প্রথমত ফাঁকা খোলা জায়গায় গাছ লাগানো চলবে না ফাঁকা খোলা জায়গায় গাছ লাগালে না বেড়া দেওয়া থাকলে বাইরে থেকে ছাগল গরু নানারকম আমার গাছ নষ্ট করে দেয় তারপর ভেতরে ভেতরে গাছ লাগানোর পর গাছটা ভালোভাবে পুষ্টিকর খাদ্য পাচ্ছে নাকি বা খাদ্য বলতে সার সার পাচ্ছে নাকি ভালোভাবে দেখতে হবে আর তার সাথে সাথে গাছে নানা ধরনের পোকা ধরে সেই পোকাগুলো গাছকে ক্ষতি করে নষ্ট করে দিচ্ছে নাকি সেই দিকেও লক্ষ্য রাখতে হবে যদি দেখা যায় যে পোকাগুলো গাছকে নষ্ট করে দিচ্ছে তাহলে তাতে কীটনাশক ওষুধ স্প্রে করতে হবে তবেই গাছটি ভালো থাকবে তা না হলে গাছটি নষ্ট হয়ে যাবে এবং ফল ও ফুল দুটোই ভালোভাবে দিতে পারবে না এই জন্য বাগান করার সময় অনেকগুলি ব্যাপারে নিজেদেরকে লক্ষ্য রাখতে হবে আর নানারকম সমস্যার সম্মুখীনও হতে হয়